আমি আমার পরিবারের সম্পর্কে বলতে গিয়ে অবশ্যই প্রথমে বলতে চাই আমাদের পরিবারে সবারই সবাই খুব আন্তরিক অনেক সাহায্যকারী সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে খুব পছন্দ করে আমাদের পরিবারে মোট ছজন আমরা সদস্য আমি বাবা মা দাদা দাদু ঠাকুমা আমরা সবাই মিলিতভাবে বসবাস করি তাছাড়া আমাদের পরিবারের সবাই সমাজের অনেক উন্নয়নমূলক কাজেও সাহায্য করে থাকে এছাড়া আমার বন্ধুদের মধ্যে আমি অবশ্যই আমার প্রিয় বন্ধু রাজেশের নাম এগিয়ে রাখব কারণ রাজেশ আমাকে সর সব ক্ষেত্রে আমাকে সাহায্য করে থাকে রাজেশ আমার প্রিয় বন্ধু গ্রামে আমার অনেক বন্ধু আছে তাদের মধ্যে রাজেশ অবশ্যই প্রিয়